এই এলাকা এখন তো সব এলাকায় পাখি দেখা অনেক কম যায় মানে এখানে যেরকমভাবে আমাদের রেডিও কানেকশান আর ইন্টারনেট এই এই জন্যেই পাখিদের আসা যাওয়ার অনেকটাই কমে গেছে এবং যে পরিমাণে গাছ কাটা হচ্ছে গাছ কাটার ফলে পাখিদের বাসস্থানও মানে বাসস্থানের সমস্যা হচ্ছে সেই জন্যে পাখিরা এখান থেকে চলে যাচ্ছে তো সাধারণভাবে যেগুলো দেখা যায় আর কি অন্যান্য জায়গায় চড়াই পাখি চড়াই পাখি এখন খুব কম দেখা যায় তাছাড়াও টিয়া পাখি যখন সন্ধ্যে হয় টিয়া পাখির ডাক এবং কাক তো রয়েইছে কাক মানুষের একটা মানে খুব অপছন্দের পাখি হলেও সেই কাকই হচ্ছে একমাত্র উপকারী পাখি যে মানে আমরা সকাল বিকাল কাককেই দেখতে পাই যদিও এটা মানুষের প্রিয় পাখি হয় না এক একজনের হতেও পারে মানে বৈচিত্র্য তো থাকতেই পারে সে সে বিষয়ে আমি আর বলছি না আমার প্রিয় পাখি হচ্ছে কাকতাড়ুয়া এবং তাছাড়াও রয়েছে টিয়ে পাখি টিয়ে পাখির আমার ঠোঁটটা খুব সুন্দর লাগে এবং আমার সবুজ রঙ যেহেতু খুব প্রিয় এবং সবুজ রঙ প্রকৃতির সাথে মিশে থাকে সেই কারণেই আমার টিয়ে পাখিকে সবচেয়ে ভালো লাগে এবং আমার বাড়িতেও একটা টিয়ে পাখি আছে যে কথাও বলে মাঝে মাঝে মানে টিয়ে পাখিটাকে এখন অনেক ট্রেনিং দেওয়া হয়েছে তার পরে সে ভালো রকমভাবে কথাও বলতে পারে তো টিয়ে পাখির সাথে আমি অনেক সময়ও কাটাই এবং যদি পাখি দেখতে হয় তখন আমাদের আশেপাশের জলাশয়ের যেতে হয় সেখানে শীতকালে মানে পাখি আসে পরিযায়ী পাখিরা সেখানে আসে এবং পাখি দেখা যায় সেই সব ক্ষেত্রে